আমি বাগান করাকে শখ হিসেবে বেছে নিয়েছি কারণ এটি আমাকে প্রকৃতির সাথে সংযুক্ত হতে দেয় আমি সব সময় প্রকৃতি থেকে শক্তি এবং শান্তি পাই বাগান করা আমাকে প্রকৃতিতে কাজ করার এবং প্রকৃতিকে আমার ইচ্ছা অনুযায়ী গড়ে তোলার সুযোগ দেয় এবং আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকেই বাগান করতে উৎসাহিত করতেন তারা আমাকে তাদের বাগানে কাজ করতে নিয়ে যেতেন এবং আমাকে গাছপালা এবং ফুল স ফুল ফল সম্পর্কে শেখাতেন আমি বাগান করার আনন্দ উপভোগ করতাম এবং এটি আমার তার পরে শখ শখে পরিণত হয় বাগান করা আমাকে অনেক কিছু শিখিয়েছে এটি আমাকে ধৈর্য দৃঢ়তা এবং পরিশ্রমের গুণাবলিও শিখিয়েছে এটি আমাকে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতাও শিখিয়েছে বাগান করা আমার জন্য একটি সুখকর এবং ফলপ্রসূ অভিজ্ঞতা এটি আমাকে প্রকৃতির সাথে সংযুক্ত হতে দেয় এবং আমার জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে আমার মতে যদি এখন কেউ নতুন শখ খুঁজছেন তাহলে বাগান করাকে তার নতুন শখ হিসেবে বেছে নিতে পারেন কারণ বাগান করা একটি দুর্দান্ত কাজ বলে আমি মনে করি বাগান করার মাধ্যমে মানুষের অনেক কিছু শিক্ষা হয় এবং এটি অনেক রকম অভিজ্ঞতাও হয়ে থাকে এবং এটি একটি ফলপ্রসূ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে বলে আমার মনে হয় তাই আমার মতে বাগান করার বাগান করা হল একটি অন্যান্য শখের মধ্যে একটি দুর্দান্ত শখ